ডায়বেটিস মোকাবিলার জন্য গ্রামীণ জনপ্রিয় ঘরোয়া প্রতিক্রিয়াগুলি বিভিন্ন ধরনের রয়েছে যেমন বিভিন্ন ধরনের শাক সবজি শাক কলমি শাক আরও বিভিন্ন ধরনের শাক সবজি আছে এবং আরও আছে যেমন পাতা তারপর ডুমুর কলা কলা গাছে থোড় বিভিন্ন ধরনের আছে এবং বিজ্ঞানের উপায়ের দিক থেকে আছে সোয়াবিন ছোলা এবং যারা ডায়বেটিস যাদের ডায়বেটিস আছে তাদেরকে টেনশানমুক্ত থাকতে হয় না হলে তাদেরকে ডায়বেটিস বেড়ে গেলে তাদেরকে ক্ষতি বা মৃত্যুর পর্যায়ে চলে যেতে থাকে তাই তাদের ডায়বেটিস কম কমাতে গেলে টেনশানমুক্ত হতে হয় এবং বিভিন্ন এই সব জ্যান্ত মাছের ঝোল দিয়ে এই সব তরকারি খেতে হয় বিভিন্ন ধরনের খেতে হয় ডায়বেটিসমুক্ত থাকলে তার শরীরটাও ঠিক থাকে ডায়বেটিক যদি ধরে যায় তাকে তার ভীষণ ক্ষতি হয় এবং সে মৃত্যুর পর্যায়ে চলে যেতে পারে থাকে তাদেরকে মিষ্টি খাওয়া বারণ হয় বিভিন্ন ধরনের মিষ্টি খেলে তাদেরকে ক্ষতি হয় ডায়বেটিস বেড়ে যায় এই সব কারণে ডায়বেটিস তাই টেনশানমুক্ত থাকলেই ডায়বেটিস কমে এবং বিভিন্ন ধরনের খাবার খেতে হয়